আমি যখন খুব ছোট ছিলাম তখন কোনো দিন সাঁতার প্রতিযোগিতায় তেমন প্রতিযোগিতায় নামিনি কিন্তু ছোটবেলায় মনে আছে যখন সব বন্ধুরা মিলে একসাথে পুকুরে স্নান করতাম তখন একটা পুকুরে এপার থেকে ওপার যাওয়ার একটা অভিজ্ঞতা বর্ণনা করছি তখন ছয় থেকে সাতজন মিলে আমরা পুকুরের এক সাইডে থাকতাম আর বলতাম যে এ কে আগে পুকুরটা পার করতে পারে সুতরাং সেই মতো সবাই মিলে একজনকে রাখা হতো যে সে অন্তত বিচার বিবেচনা করে দেখবে যে কে সবার আগে পুকুরটা পার করতে পেরেছে তখনই আমরা সব উনি যখন বাঁশি দেবেন তখন আমরা সবাই মিলে একসাথে ডুব দিতাম এবং একসাথে সাঁতার কেটে পুকুরটা পার করতাম একটা বিশেষ অভিজ্ঞতা মনে আছে সেই অভিজ্ঞতায় সেই সাঁতারে আমি হয়তো প্রথম হতে পারিনি কিন্তু অভিজ্ঞতাটা আমার খুব ভালো ছিল পুকুরের এপার ওপার যাওয়ার সময় একটা মাছ আমার মাথায় লেগেছিল যার জন্যে আমি মনঃসংযোগটা দিতে পারিনি ঠিকঠাকভাবে কিন্তু তবুও আমি সাঁতার কেটে পুকুরটা পার করেছিলাম এবং সবাইকে সেই অভিজ্ঞতার কথা পরে বর্ণনা করতে সবাই খুব হেসেছিল নমস্কার